আমাদের সবার জীবনে বিজ্ঞান তার নিজের প্রভাব ফেলেছে যা আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে তুলেছে এরকমই একটি অতি সাধারণ হল মোবাইল ফোন যা আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটিয়েছে শুধু তাই নয় আজ এই মোবাইল এমন জায়গাতে এসে পৌঁছে গেছে যে সমস্তরকম কাজে আমরা মোবাইলের ব্যবহার করে থাকি মোবাইল ছাড়া যেন আমরা এক পাও চলতে পারি না মোবাইল যেন আমাদের একটা বাহন তাই মোবাইলকে আমরা বিজ্ঞান প্রযুক্তি হিসাবে একটা যন্ত্র হিসাবে ধরে নিয়েছি আমরা যে কোনো কাজে মোবাইলের সাহায্যে করে থাকি অতি সহজে করে নিতে পারছি এই বিজ্ঞান প্রযুক্তির জন্য আমরা অনেক উপকৃত হয়েছি এবং অনেক সহযোগী হয়েছে অনেক দূর দূরান্ত অনেক রকমের খবরা খবর সবকিছু আমরা এই বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে পেয়ে থাকছি তাই মোবাইল আমাদের জীবনে একটা বিজ্ঞানে বিশেষ প্রভাব ফেলেছে